হ্যাঁ আমি আমার বাড়িতে পশুদের যত্ন নিই কিন্তু পশুদের যত্ন বিশেষ করে আমাদের গ্রামাঞ্চল তো আমাদের এখানে গাই পালন করা হয় গাই পালন করার জন্যে কী করা হয় আমি যথেষ্ট পরিমাণে গাই গাইপালার যত্ন নিই কিন্তু অনেকগুলো দু তিনটে গাড়ি থাকলে সেগুলো পরিচর্যা করার জন্য আমি একা হয়তো সবসময় পারি না তার জন্য বাড়ির লোকের সাহায্য নিই বাড়ির লোক সাহায্য করে দে একটা গাইকে কী বলবো একটা গাইকে খাবার খাওয়ানো তাকে ঠিক মতো জায়গায় বাঁধা ঠিক ঠাক তাদের কী বলবো ঘরের থেকে বের করানো আবার বাইরে বাঁধা এইসব করার জন্য অনেকটা টাইম লাগে সেটা হয়তো একার পক্ষে সম্ভব হয় না এই জন্য কী হয় বাড়ি আবার আমার বাবা আছে ভাই আছে এরা সবাই মিলে আমরা একসাথে কিন্তু গায়েগুলো যত্ন নিই এবারে ধরুন যদি কী বলবো একটা গায়ে গরু বা গাই থাকে সেটা হয়তো একজনের পক্ষে পরিচর্যা কোনা কোনো অসুবিধা হবে না কিন্তু বেশি গরু বা গায়ে থাকলে কী হয় তার তার কিন্তু অসুবিধা কিছু নেই ঠিক আছে দেখো হ্যাঁ